দৌড় এমন একটা জিনিস যেখানে প্রত্যেক খেলাতেই দৌড়ানোর প্রয়োজন হয় যেমন এই ধরুন ফুটবল ফুটবল খেলা প্রোত এগারো জন প্লেয়ার এগারো জনকেই যথেষ্ট পরিমাণে মাঠে সারাক্ষণই নব্বই মিনিট ধরো দৌড়াতে হয় নব্বই মিনিটের খেলা হ্যাঁ এবারে প্রত্যেক প্লেয়ারকেই স্থান পরিবর্তন করতে হয় হ্যাঁ এতে প্রত্যেক প্লেয়ারেরই যথেষ্ট দৌড়ানোর প্রয়োজন হয় এই ক্রিকেট খেলা ধরুন ক্রিকেট খেলায় প্রত্যেক প্লেয়ারকে রান নিতে রান রান নেওয়া বা ফিল্ডিংয়ের সময় প্রত্যেক প্লেয়ারকেই দৌড়ানোর প্রয়োজন হয় দৌড় এমন একটা জিনিস প্রত্যেক খেলাতেই দৌড় লাগেই হকি খেলা ধরুন হকি খেলায় এগারো জন প্লেয়ার এগারো জনকেই যথেষ্ট টাইম দৌড়াতে হয় ঠিক আছে তাছাড়া দৌড়ে মানুষের ফিটনেস একটা ফিটনেস না থাকলে প্লেয়ার কোনো দিনই মাঠে দৌড়াতে পারে না ফিটনেসটা খুবই দরকার ফিটনেসের জন্যে দৌড় অবশ্যম্ভাবী একটা প্লেয়ারকে আমরা আম আমি আমার কথাই বলছি আমি প্রত্যেক দিন সকালবেলা এক ঘণ্টা বিকালবেলা এক ঘণ্টা মাঠে দৌড়ে থাকি দৌড় না থাকলে ফিটনেস না থাকলে মাঠে একটা প্লেয়ার কোনো দিনই রেজাল্ট আনতে পারে না দৌড়ানোর সাথে সাথে শরীরে একটা প্রয়োজন খাবারের খাবার খেতে হয় প্রত্যেক দিন হালকা খাবার খাওয়া দরকার একটা প্লেয়ারকে কোনো দিনই রিচ খাওয়ার দর মানে উচিত নয় এই ব্যাডমিন্টন খেলা ধরুন ব্যাডমিন্টন খেলাতে একটা প্লেয়ারকে যথেষ্ট পরিমাণ দৌড়াতে হয় ট্র্যাকে